আমাদের বাড়িতে অনেক ফুল গাছ আছে টগর ফুল বেল ফুল জবা ফুল আরও অনেক কিছু অনেক ধরনের ফুল আছে সেগুলো আমি ঠিক নাম এখন বলতে পারব না আমাদের বাড়িতে যে ফুলগুলো আছে সে ফুল দিয়ে আমাদের বাড়ির ঠাকুরগুলোকে খুব সুন্দর করে সাজানো হয় আমি প্রত্যেক দিন পুজো করি তার পরে আমাদের পাশাপাশি প্রতিবেশীরাও এসে সেই ফুল নিয়ে যায় তাদের বাড়িতে তারা সেই ফুলগুলো দিয়ে পুজো করে তো এটা খুব ভালো লাগে আমাদের বাড়িতে ফলের গাছও আছে অনেক রকমের ফলের গাছ আছে যেমন আম গাছ আছে পেয়ারা গাছ আছে কলা গাছ আছে বাতাবি গাছ আছে সবেদা গাছ আছে তো এই ফলগুলো আমরা খাই আমাদের পাড়া প্রতিবেশীরাও সেই ফল কখনও কখনও নিয়ে যায় আমরাই দিই তাদেরকে আমাদের বাড়িতে আত্মীয়স্বজনরা এলে তাদেরকেও ফল দেওয়া হয় এই ফলগুলো খুব ভালো খেতে কারণ বাড়ির মানে বাড়িতে ফলগুলো হয় তো বাড়ির চাষ হয় তো তো সেই কারণে খুব টেস্টি হয় আর আম গাছ আছে আমাদের অনেক রকমের আম গাছ আছে যেমন সিঁদুরে আম আছে ল্যাংড়া আছে তার পরে এক ধরনের একটা সেই ওই টুসি আম বলে সেই ধরনের আম আছে সেই আমগুলো আমাদের বাজারে অনেক বিক্রিও হয় আমরা বাড়িতে তো খাই কিন্তু সব তো খেতে পারি না সে কারণে বাজারেও আমাদের পাঠানো হয় তার পরে আরও প্রতিবেশীরা তারা তো নিয়েই যায় প্লাস আত্মীয়স্বজনরা এলেও তাদেরকে দেওয়া হয় আমগুলোও খুব টেস্ট খেতে আর খুব মিষ্টি আর একটা পুকুর পাড়ে একটা আম গাছ আছে সেটা কিন্তু টক আমি সেই আম গাছটার নাম বলতে পারব না সেইটা আমরা খাই না সেটা ওখানেই পড়ে থেকে থেকে নষ্ট হয় আর আমের চাটনি হয় আমাদের বাড়িতে তার পরে সে আমের আচার তৈরি করা হয় বিভিন্ন রকমের আচার মা তৈরি করে সেই আচারগুলো আবার আমাদের বাড়িতে যারা আসে তাদেরকেও দেওয়া হয় তার পরে আমকে শুকনো করে রাখা হয় সেইগুলো সারা বছর ধরে যখন আমের সিজন থাকে না সেগুলো ডালে বা চাটনি এই সব করা হয় হ্যাঁ দিয়ে আমরা খাই আমাদের খুব ভালো লাগে আমাদের গাছের ফল তো বাড়ির গাছের ফল বাজারে যেটা কেনা হয় তার থেকেও অনেক বেশি সুস্বাদু হয় টেস্টি হয়